আদি ঢাকেশ্বরী থেকে আমি একটি খাদি শাড়ি কিনেছিলাম শাড়িটা আমি এক বছর আগে কিনেছিলাম কিন্তু আমি একইভাবে অনেক কবার পরেছি কিন্তু শাড়িটার একফোঁটা রং ওঠেনি এবং কাপড়টা কাপড়ের যে সুতোগুলো এতটাই মোলায়েম যে পরলে ভীষণই আরামদায়ক হয় ভীষণই আরামবোধ হয় এবং এটা গরমের সময় পরলে এক একটু ফোঁটা গরমও লাগে না এবং গায়ে খসখসও করে না এটা মানে আমি কিনে খুবই উপকার পেয়েছি